ভারতের বিখ্যাত যেমন নৃত্য শিল্পী হলো ডোনা গাঙ্গুলী ডোনা গাঙ্গুলীর কাছে নাচ যেগুলো মন ভরে যায় এবং ওর নাচের যে চাহিদা তা মানে বিরাট সে কী বলবো জুনুন মানে নাচ দেখতেই মন চায় যায় যেমন নাচ নাচও যেমন মানে কথাতেও তার যেমন নাচের প্রতিভা উঠে ফুলে উঠে এবং ডোনা গাঙ্গুলীকে দেখে যদি যেমন সে ভারতের একটা বিখ্যাত শিল্পী নৃত্য শিল্পী কিন্তু তার একটু কোনো কোনো অহংকার বলতে আমি তাকে কোনো দিনও দেখলাম না এমন ছোটো থেকে তো আমি তাকে দেখছি মানে তার কোনো মানে বলাই যাবে না তার কথা বরং আমি ওর কাছে কলকাতাতে নাচ শিখানোর জন্য ব্যবস্থা করেছিলাম যে ওনার জন্য ওনার ওনার কাছে আমার মেয়েকে ভর্তি করবো বলে ওনার যে অনেক কিছু এখনও বেরিয়েছে যে মনে ক্লাস করে তাতে আমার মেয়েকে দিয়ার জন্য আমি অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না মানে ওনার কাছে নাচ শিখানোর জন্য আমার মনে খুবই ইচ্ছা ছিলো সেই টুকুও পারলাম না কিন্তু মানে যারা শেখে তারা বলে যে দিদির যে নাচের যা স্টাইল সেই যা মানে একটা তাল এতো যে নৃত্যে যে তাল আছে সেই তালগুলো এমন সুন্দর করে মুদ্রা টুদ্রাগুলো দেখায় এবং শিখায় যে যে কোনো ছেলে মেয়ে মানে তার নাচ শিখে এতো মুগ্ধ হয় যে মানে কি বলবো তার আর যে টেলিংটাও খুব সুন্দর সে প্রত্যেকটি বাচ্চাকে তার যেখন সে নিজে নিজের মতোন করে শেখে শিখায় তার জন্য সে ভারতের যে একটা বিখ্যাত শিল্পী কোনো কোনো ছাত্র ছাত্রী তার কাছে কোনো মানে সবাই সমান যে একটা মধ্যবিত্তের ঘরেও যদি তার কাছে যে কেউ নাচ শিখাতে যে দেখতে যায় সেও মা তার কাছেও যেমন তাকেও যেমন শিখায় একটা কোটিপতির ছেলে মেয়ে বা ছেলে সেও যদি যায় তাকেও সে সেসব প্রত্যেকটা ছাত্র ছাত্রীকেই মানে ডোনা গাঙ্গুলী নিজের মানে সবাইকে সমান চোখে দেখে এবং সবাইকে সমান বিবেচনা করে এবং নাচও শেখায় সবাই সবাইকে সমান এবং তার এই যে এই চিত্রশিল্প দেখে মানুষের কতো এই ব্যবহারটা কোনো খুব মানুষের মনে লাগে